হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন দশ হাজারের মধ্যেই কিনতে চান একটু উপরে গেলে হবে না মানে দশ হাজারের মধ্যেই বলবো না দশ হাজারের উপরে বললেও হবে আপনার দেখুন দশ হাজারের মধ্যে একটা ফোন আছে আপনার নাম হচ্ছে রেডমি রেডমি টেন তো ওটার প্রসেসরও ভালো আপনার র্যামও চার জিবি আছে কোয়ালকমসের স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি প্রসেসর আছে এবং ক্যামেরাটাও খুব ভালো পঞ্চাশ এমপি দুই এমপি ঠিক আছে আর ডিসপ্লে আছে আপনার

আর আপনার ব্যাক ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল প্রসেসরটাও ভালো র্যাম চার জিবি আপনার স্ন্যাপড্র্যাগনের প্রসেসর দিচ্ছে এবং ব্যাটারি কোয়ালিটিও ভালো ছ হাজারের ছ হাজার এমএএইচ কিন্তু আমার মতে বলে আপনি যদি একটু বেশি ওঠেন দামটা বেশি হয় মোটামুটি আপনার কুড়ি হাজারের মধ্যে আঠেরো পনেরো এরকম তাহলে কিন্তু আপনার ভালো হয় তো আপনি কী বলছেন বলুন দেখুন পোকো এক্স পোকো এক্স টুর এক পোকো এক্স টুর একটা মোবাইল আছে ওটার আপনার যে ফিচার্স আছে সেটা হচ্ছে আট জিবি র্যাম ঠিক আছে ওটার চার জিবি ছিল এটায় আট জিবি ওটার কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ছিল আপনার ছশো আশি এটা কিন্তু সাতশো তিরিশ সাতশো তিরিশ জি এবং ফ্রন্ট ক্যামেরা আপনার পাচ্ছেন কুড়ি মেগা পিক্সেল আর প্লাস দুই মেগা পিক্সেল আর ব্যাক ক্যামেরা আপনার পাচ্ছেন চৌষট্টি মেগা পিক্সেল আট মেগা পিক্সেল দুই মেগা পিক্সেল দুই মেগা পিক্সেল এটার ব্যাটারিটা অবশ্য কম চার হাজার পাঁচশো এমএএইচ কিন্তু এটাতে আপনি ফোর জি থ্রি জি টু জি সবটাই ব্যবহার করতে পারবেন এর থেকেও ভালো আপনার আছে ফাইভ জি ওটা কি বলবো আচ্ছা আচ্ছা আচ্ছা বলছি ওটা আপনার হচ্ছে নোট টুয়েলভ প্রো ওটা ইনফিনিক্স নোটের হ্যাঁ ওটার দাম আপনার পড়বে পনেরো হাজার নশো নিরানব্বই এটা একটু কমে এটারও আট জিবি র্যাম একশো আটষট্টি জিবি রম ঠিক আছে এটার মেডিটেক ডায়মেনশন আটশো দশ ফাইভ জি রিয়ার ক্যামেরা একশো আট এমপি মেগা পিক্সেলের দুই মেগা পিক্সেলের আছে আর দুই মেগা পিক্সেলের ম্যাক্রো আর ডেপ্থ আছে ঠিক আছে ফ্রন্ট ক্যামেরা আপনার ষোলো মেগা পিক্সেলের ডিসপ্লে আপনার ভালোই আছে মোটামোটি আর ব্যাটারিও পাঁচ হাজারের মধ্যে আছে তো কোনটা নেবেন বলুন আমি তাহলে সেরকমভাবে এটা ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি আছে আপনার তিনটে দামের মধ্যে রয়েইছে দশ হাজার পনেরো হাজার আর আঠেরো হাজার আপনি কোনটা নেবেন বলুন তিনটেই ভালো ওকে ওকে ওকে ওকে তাহলে আপনি অনলাইনে পেমেন্ট করে দেবেন আচ্ছা আচ্ছা আচ্ছা বলছি আপনি অনলাইনে পেমেন্ট করে দেবেন আমি আপনাকে তাহলে পাঠিয়ে দেব হ্যাঁ হোম ডেলিভারি করে দেব ঠিক আছে ওকে না না একই আছে কোনও রেট নেই আলাদা করে ঠিক আছে ওকে ওকে বলুন

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি নোট করে নিয়েছি আপনি রাখতে পারেন আমি পাঠিয়ে দেব ঠিক আছে ওকে ওকে ওকে ঠিক আছে